আমাকে বাংলা থেকে কখনো ভাষায় অনুবাদ করতে হয় নি কারণ আমার বাংলা ভাষাই ভালো ভাষা আর আমাদের রাষ্টীয় ভাষা হল বাংলা তাই আমার বাংলা ভাষায় অভিজ্ঞতা খুব ভালো ছিল তাই অন্য কোনো ভাষায় আমাকে পরিবত্তন করতে হয় নি আমার বাংলা ভাষাটি বেস্ট আমি বাংলা ভাষাকেই ভালোবাসি এবং বাংলা ভাষাকেই গর্ব করি তাই অন্য কোনো ভাষায় আর অনুবাদ করি নি তাই আমার বাংলা ভাষার প্রতি অভিজ্ঞতাও ভালো ও শিক্ষাগত অভিজ্ঞতাও খুব ভালো তাই আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি খুব মানি এবং বাংলা ভাষার প্রতি আমার খুব জ্ঞান আছে